ভারতের কিছু জনপ্রিয় খেলা ক্রিকেট ভারতের সবচেয়ে জনপ্রিয় খেলা দেশটিতে ক্রিকেটের বিশাল ভক্তকুল রয়েছে এবং ভারতীয় ক্রিকেট দল বিশ্বের অন্যতম শক্তিশালী দল ফুটবল ভারতে ফুটবলের জনপ্রিয়তা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে দেশটিতে বেশ কিছু পেশাদার ফুটবল ক্লাব এবং লিগ রয়েছে হকি ভারতের জাতীয় খেলা ভারতীয় হকি দল অলিম্পিকে আটটি স্বর্ণ পদক জিতেছে যা যে কোনো দেশের সর্বোচ্চ কাবাডি ভারতের একটি ঐতিহ্যবাহী খেলা দেশটিতে কাবাডি বেশ কিছু পেশাদার লিগ রয়েচে ব্যাডমিন্টন ভারতের ব্যাডমিন্টনের জনপ্রিয়তা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে দেশটিতে বেশ কিছু বিশ্বমানের ব্যাডমিন্টন খেলোয়ার রয়েছে টেনিস ভারতে টেনিসের জনপ্রিয়তা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে দেশটিতে বেশ কিছু বিশ্বমানের টেনিস খেলোয়াড় রয়েছে অ্যাথেলেটিক্স ভারতের অ্যাথেলেটিক্স দীর্ঘ ইতিহাস রয়েছে দেশটিতে বেশ কিছু বিশ্বমানের অ্যাথেলেট রয়েছে ভারতের সবচেয়ে বিখ্যাত ক্রীড়াবিদ শচিন তেন্ডুলকর ক্রিকেটের ঈশ্বর হিসেবে পরিচিত তিনি ক্রিকেট ইতিহাসের সর্বোচ্চ রান সংগ্রাহক মহেন্দ্র সিং ধোনি ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তিনি ক্রিকেট ইতিহাসের একমাত্র ক্রিকেটার যিনি তিনটি আইসিসি ট্রফি বিশ্বকাপ টি টয়েন্টি বিশ্বকাপ এবং চাম্পিয়ান ট্রফি জিতেছেন মিলখা সিং ফ্লাইং সিখ হিসাবে পরিচিত তিনি ভারতের অন্যতম সেরা অ্যাথলিট পিটি ঊষা ভারতের অন্যতম সেরা মহিলা অ্যাথলিট তিনি অলিম্পিকে চারশো মিটার হারডেলসে সেমি ফাইল ফাইনালে পৌঁচানো পথম ভারতীয় মহিলা দ্ধিজেন্দ্র সিং ভারতের অন্যতম সেরা টেনিস খেলোয়াড় তিনি দু হাজার পাঁচ সালে অস্ট্রেলিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনালে পৌঁছে ছিলেন সানিয়া মির্জা ভারতের অন্যতম সেরা মহিলা টেনিস খেলোয়াড় তিনি দু হাজার পাঁচ সালে উইম্বলডন চাম্পিয়ানশিপের মিশ্র ডাবলস জিতেছিলেন পিভি সিন্ধু ভারতের অন্যতম ভারতীয় সেরা ব্যাডমিন্টন খেলোয়াড় তিনি দু হাজার ষোলো সালে রিও অলিম্পিকে রৌপ্য পদক জিতেছিলেন